আমার পরিবার নিয়ে আর কি বলবো আমার আমি আমার এখন বয়স হচ্ছে সাতষট্টি বছর আমার প্রথমে পরিবার ছিল আমার বাপের বাড়ি সেখানে ছিল আমার মা বাবা এবং একজন ভাই এবং আমার বিয়ে হওয়ার পর আমি যেই বাড়িতে এসেছি সেই বাড়িতে মা বাবা মানে শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামী ছিল স্বামী এখন নেই এবং আমার দুই ছেলে এবং এক মেয়ে এখন নতুন সদস্য এসেছে আমার বাড়িতে আমার দুটি নাতি নাতনি রয়েছে এবং বন্ধুবান্ধব এখন অনেকই কমে গেছে কারণ বয়স হচ্ছে সবাই আস্তে আস্তে ইহলোক ছেড়ে পরলোকে গমন করছে এখন আমার বন্ধুবান্ধব বলতে আমার নাতি নাতনি কিছু টিভি সিরিয়াল এবং আমার সেলাই বোনার জিনিসপত্র